বর্তমান সময়ে প্রিয় লেখকদের মধ্যে আমার প্রিয় লেখক হলো শতানিক রায় তিনি একজন কবি সাহিত্যিক তার লেখা একটি দুটি বই ময়ূর কিংবা নীলমণি লতা মাংস আদ্যা মায়া ও মাংস সরি মাংস মায়া ও আদ্যা নদী এটা একটি গদ্য ময়ূর কিংবা নীলমণি লতা একটি পদ্য আর অপোসিট দিকে রয়েছে উনি বর্তমানে রিসেন্টলি ওনার একটি বই কলকাতা বইমেলায় বেরিয়েছে নোবেল জয়ী সাহিত্যিকদের সাক্ষাৎকার সেই বইটিও আমার খুব পছন্দের একটি বই উনি ওনার লেখার মধ্যে ওনার যে কবিতা ওনার যে কাব্যিক ভাষা উনি বেসিকালি গদ্য কবিতা উনি লিখতে বেশি পছন্দ করেন কিন্তু ওনার যে ভাষার যে গঠন সেটি অমায়িক অসাধারণ সুন্দর আর আমি তার লেখা যতোবার পড়ি ততবারই আমি মুগ্ধ হই তাই উনি বর্তমান সময়ে আমার প্রিয় লেখক